আইনি পুলিশ পঞ্চায়েত বা তহশিল অফিসের লোকদের মতো আইনি কর্মকর্তাদের কারণেও আমি বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছি আমার ক্ষেত্রে যেমন আমি একটি দুর্নীতির অভিজ্ঞতা আমি বলবো সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেন মোড়ে মোড়ে যেমন পুলিশ দাঁড়িয়ে থাকে টাকা নেওয়ার জন্য এগুলো এক একটা দুর্নীতি মনে হয় সমস্ত সবসময় মানুষের কাছ থেকে টাকা থাকে না এবং সেগুলো বেশিরভাগ মানে বাইক রাইড করতে হলে বেশিরভাগ সময় যেমন প্রপারলি যেতে হয় আবার কখনও যদি মানে ধরুন পাড়ার মধ্যে আমি কোথাও বেরিয়েছি বাইকটা নিয়ে বা স্কুটি নিয়ে সেখানেও আমাকে টাকা দিতে হয় বেশিরভাগ সময় সেখানে এইটুকু যাওয়ার জন্য হেলমেট পরা তো সম্ভব নয় কিন্তু সেগুলোর জন্যও টাকা নেওয়া হয় এবং টাকার বাজেটটাই নিতান্ত কম নয় অনেকটা বেশি পরিমাণ টাকা দিতে হয় আমিও অনেকসময় মানে এই দুর্নীতির শিকার হয়েছি এবং আমাকে অনেক টাকাই দিতে হয়েছে জিনিসটা মানে কম নয় অনেক বেশি টাকা তো আমার কাছে টাকা না থাকার জন্য আমাকে সেখানে গুগল পে করেও টাকা দিতে হয়েছে তো এইভাবে অসুবিধে ইয়ে হয়েছে অসুবিধের সম্মুখীন হয়েছি আমি এবং আমি নিজের চোখে দেখা বড় বড় যে সমস্ত লরিগুলো রয়েছে সেই সমস্ত লরিগুলোতেও প্রচুর মানে টাকা নিতে হয় আর কি টাকা দিতে হয় তবে তবে তারা গাড়ি ছাড়ে তো এগুলো আর কি দুর্নীতির শিকার বল দুর্নীতির শিকার হয়েছি এবং আমার নিজেরও অনেকটা অভিজ্ঞতা হয়ে হয়েছে এগুলো অভিজ্ঞতা রয়েছে আর তখন আমি তাদেরকে বললাম যে আমার কাছে এখন টাকা নেই কিন্তু তারা কোনও কথা শুনলো না বললো আপনি গুগল পেমেন্ট করে দিন গুগল পে তো সেখান থেকে আমি আবার গুগল পে করলাম তো এইভাবেই আমি দুর্নীতির শিকার হয়েছি এবং আমার এটা দুর্নীতিই মনে হয় এবং আমি নিজের অভিজ্ঞতাটাই সেখান থেকে বললাম